বাড়িতে রান্না করি খুব তাড়াতাড়ি হয় পাশের একজন দিদিভাই দেখি খুব তাড়াতাড়ি রান্না করছে দেখি তো কী সেখানে গিয়ে দেখি প্রেশার কুকার তাই আমি আমার স্বামীকে বললাম আমায় একটা প্রেশার কুকার এনে দেবে তো ও এনে দিল তখন দেখলাম প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয় তাই এখন আমি যেকোনো তরকারি করি প্রেশার কুকারে করি প্রেশার কুকার আমার খুব ভালো লাগে